হ্যালো হ্যাঁ আমি আকাশের মা বলছি হ্যাঁ হ্যাঁ আমি ওর মা বলছি তো হচ্ছে আপনি ওর নাচের শিক্ষিকা বলছেন তো হ্যাঁ বলছি যে এখানে যে নাচের অনুষ্ঠানটা হচ্ছিল যে এখানে আমাদের পাড়ার এখানে তো সেটা নিয়েই কথা বলার জন্য ফোন করেছি হ্যাঁ তো আমি বলছি ওকে ও ঠিকঠাকভাবে পারবে তো করতে হ্যাঁ ও তো নাচ ও নাচ করতেই বেশি আগ্রহী ও আমাকে বলছিল যে মা আমি নাচ করব এরকমই বলছিল তো আমি সেটা নিয়েই বলছি আমি বলি তাহলে আপনাকেই জিজ্ঞাসা করি করে ডিসিশানটা নেব যে ও ওর কোনটাতে বেশি আগ্রহ আচ্ছা আচ্ছা ঠিক আছে তো হচ্ছে বলছি তো কী কখন অনুষ্ঠানটা শুরু হবে আর বা কখন ওকে যেতে হবে পৌঁছতে হবে সেটা যদি বলতেন তো সেরকমভাবে তো নিয়ে যেতে হবে তৈরি করে আচ্ছা আচ্ছা তাহলে আপনি থাকবেন তো সেখানে হ্যাঁ সেটাই তো আপনাকে তো থাকতে হবে তবু আমাকেও তো যেতে বলছে তো আমার ওর বাবার তো খুব শরীর খারাপ তো দেখি আমি যাব হ্যাঁ সেটা তো দেখতে ইচ্ছে সবারই সব বাবা মায়েরই যায় আচ্ছা ঠিক আছে তাহলে আমি ওকে নিয়ে চলে যাব ঠিক আছে তাহলে রাখছি গিয়ে কথা হবে